হ্যাঁ বলছি আমি ওই একটা সাইকেল কিনতে চাই তো ওই জন্য আপনার দোকানে একটু ফোন করেছিলাম বাড়ি তো আমার এই দার্জিলিংয়েই তো আমি বলছি আপনার এখান থেকে আমার লোকেশান থেকে আপনার ওই সাইকেলের ওটা কাছাকাছি দেখাচ্ছে তো আপনি যদি একটু বলেন কীরকম টাইপের সাইকেল আছে না আছে আমার একটা রেসিং না ওই নর্মাল সাইকেল একটা নেব তো আপনি একটু বলুন যে কীরকম টাইপের সাইকেল আছে এখানে

আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর আর কেমন কী রেঞ্জের মধ্যে হবে একটু যদি আমায় বলেন জেন্টস সাইকেলই নেব জেন জেন্টস সাইকেল নেব তো আপনি একটু বলুন যে কেমন কী রেঞ্জের মধ্যে হবে তো তিন হাজার ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ওই জন্যই আপনার দোকানে একটু ফোন করেছিলাম বুঝলেন ঠিক আছে তাহলে কবে যাব বা কী যাব একটু আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে কথা বলে নেব ঠিক আছে